আমি আপনাদের দোকানে খাবার অর্ডার করেছিলাম আপনাদের খাবার পৌঁছানোর টাইম ছিল আটটার সময় আপনারা সেই খা খাবার পৌঁছেছেন আটটা তিরিশ মিনিটে আমার বাড়িতে প্রত্যেকদিন আমরা আটটার সময় খাবার খাই আমরা আটটা তিরিশ মিনিটে খাবার খাই না আটটা তিরিশ মিনিটে খাবার খাওয়ার জন্য আমাদের শরীরে অসুস্থতা দেখা দিয়েছে তাই আমরা আপনার দোকানে আর কোনোদিন খাবার অর্ডার করব না আপনি রেস্পন্সিবিলিটি হতে শিখুন